সাধারণত সেলাইয়ের আইটেমের মধ্যে আমার কাছে সেগুলো সবই আছে যেমন ধরুন সূচ সুতো কাঁচি টেপ বোর্ড তারপরে ধরুন কাপড় চক এইসব জিনিস তো আছেই উল কুশ এইসব তো রাখতেই হবে তারপরে ধরুন স্টিকের কাচের জন্য রুমাল সূচ ডলি সুতো এইসব তো রাখতে হয় তারপরে বেরি যেহেতু স্টিকের কাজে কাজে লাগবে এবারে হচ্ছে ওই সব জিনিস তো লেগেই থাকে এবং সেলাই ভালো করতে আরও হচ্ছে কী কী কিনতে চাই যদি বলে থাকেন তাহলে হচ্ছে আমি হচ্ছে এই ধরুন সেলাইয়ে তো খুব একটা উপার্জন হয় না তো হচ্ছে যদি উপার্জন বেশি হয় তাহলে একটা ইচ্ছা আছে যে আমার তো পায়ে চালানো মেশিন আমি তাহলে হচ্ছে একটা ইলেকট্রিক মেশিন কিনবো এবং একটা আলমারি কিনবো যাতে হচ্ছে গুছিয়ে সব জিনিসপত্র সুন্দর করে রাখতে পারি